হ্যালো হ্যালো দিদি হ্যাঁ কেমন আছো ও কি করছ এখন আরে আমিও চলছে আর কি হ্যাঁ কি করছেন ও হো আচ্ছা আচ্ছা কি সাবজেক্টের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেই তো হ্যাঁ বিশাল সমস্যা বিশাল এই তো ও ঠিকই হুম হুম ও আচ্ছা এই একই সমস্যা সব জায়গাতেই দেখতে পাচ্ছি সবার মুখে একই সমস্যার কথা বাচ্চাদের পড়াশোনাটাই নষ্ট হয়ে গেলো এই করোনার প্রকোপে হ্যাঁ হ্যাঁ এই তো আমিও তো তাই দেখছি যে মানে মানে কিছুই প্রায় এই যে পরীক্ষা হয়েছিলো পরীক্ষাতে তো কিছুই কেউ খাতায় লিখতেই পারে নাই লিখবে কীভাবে পড়াশোনাই হয় নাই কোথার থেকে লিখবে এই অবস্থা হ্যাঁ হ্যাঁ সত্যি এইটা যে কবে সব ব মানে ওরা নিজেদের আবার ঠিকঠাক করবে আর মন দিতেও ওদের একটু সময় লাগবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো ঠিক বলছো এই একই সমস্যা গো সত্যি এই তো সম এই একই পরিস্থিতি সবার মুখে মুখেই শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমারও মনে হয় তাই হ্যাঁ সেটাই ভালো হবে গো দেখো একটা সময় কোরো ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো থেকো